আমি মোবাইল ডেটা বা ওয়াইফাই খুব কমই ব্যবহার করি বেশি ব্যবহার করে আমার ছেলে আমার ছেলে আমাকে দেখিয়ে দিয়েছে মা টি ভি তো কেনা হয়নি ছেলের পড়াশোনার জন্য তাই আমাকে বলে মা তুমি এইটা দেখো তুমি সিরিয়াল দেখতে পাবে তাই ওয়াইফাই নিয়ে আমি আমার ছেলের কাছ থেকে সিরিয়ালগুলো দেখা শিখেছি এখন আমি আস্তে আস্তে মোবাইলে ওয়াইফাই ব্যবহার করে সিরিয়ালগুলো দেখতে পাই এবং আমার ছেলেও সারাদিন এতে কাজ করে আমি খুব কম ডেটাই ব্যবহার করি সে খুব বেশি ডেটা ব্যবহার করে আমি নেটওয়ার্কের সমস্যার সম্মুখীন হয়েছি বলতে আমি ছেলের দেখতে পাই সে যখন কাজ করে তখন যদি নেট চলে যায় সে যেমন মাথার চুল ছিঁড়ে ফ্যালে বলে যে উফ্ নেটটা চলে গেলো কাজটা হলো না আবার করতে হবে বা হঠাৎ কোনো দরকার যদি সঙ্গে সঙ্গে এখন যেহেতু প্রযুক্তির যুগ নেট খুলেই সব কিছু করতে হয় সঙ্গে সঙ্গে সে একবারে অস্থির হয়ে যায় যে আমার কাজটা হলো না তাই আমার মনে হয় ওয়াইফাই আমার ব্যবহারে যতটা লাগে আমি তো ব্যবহার করি দেখি কিন্তু নেটওয়ার্কের সমস্যার ক্ষেত্রে আমি দেখেছি যে কাজের ক্ষেত্রে ফর্ম ফিল আপের ক্ষেত্রে অফিসের ক্ষেত্রে এই নেটওয়ার্ক সমস্যা সম্মুখীন মানুষ হলে কী কষ্ট হয় এমনকি আমিও একবার একটা ফর্ম ফিল আপ করতে গিয়েছিলাম ছেলের দেখলাম যে হয়নি নেটওয়ার্কের জন্য এবং তারপর দিনেই ডেট শেষ হয়ে গেল এর ফলে তার প্রচুর অসুবিধা হয়েছিল উন্নতির পথে